আমরা বাংলা ভাষা জানি আমরা ছোটোর থেকে বাংলা শিখে বড়ো হয়েছি আমরা যদি কোথাও ঘুরতে যাই সেখানে দেখি কেউ বাংলা জানে না তাদেরকে আমরা বাংলা শেখাই অনেক অনেক জায়গায় হিন্দি উড়িয়া মারাঠি হিন্দি আচ্ছা জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলা ভাষা শেখার জন্য আমরা তাদেরকে বাংলা শেখাই কেমনভাবে বাংলা বলতে হবে মা ফার্স্ট ফার্স্টে আমরা বাংলা বাংলায় অক্ষর চেনাই তারপর সেটা শেখাই